আমি দুলমি নডিয়া থেকে আপনার রেস্তোরাঁতে চিকেন মাঞ্চুরিয়ান এবং ভেজ চাউমিন অর্ডার দিয়েছিলাম কিন্তু এর সাথে আমি আরও সংযুক্ত করতে চাই দু গ্লাস লস্যি